হ্যালো হ্যাঁ আপনি কি রাজীব কুন্ডু বলছেন আমি সন্ধ্যা কুন্ডু বলছি হ্যাঁ আপনি হঠাৎ করে বলছেন যে কাজে আসব না এতে তো আমাদের খুব অসুবিধা হয়ে যাবে হঠাৎ করে হঠাৎ করে এরকম বললে হবে আমরা তো এখন দেখুন লোক দেখে রাখি নাই আপনি এখন আসুন আপনার অসুবিধেগুলো বুঝতে পারছি আমরা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আপনি বলছেন যেগুলো বুঝতে পারছি আমরা তো সবাই মিলে বসে ফ্ল্যাটের সবাই মিলে বসে একটা আলোচনা করি বসি আপনার সুবিধা করে দেব আপনি আপনি আসুন অবশ্যই করব আসুন আপনি আসুন আপনার সমস্যা দেখছি হ্যাঁ আপনাকে বললাম তো যে আমরা সবাই মিলে বসছি বসে একটু আলোচনা করছি আপনি আসুন হুম আপনি যে ব্যক্তির সঙ্গে কথা